বলছি আপনি কি সেই দুধ বলছেন আমি সন্দীপ আপনার কাছে দুধ নিয়েছিলাম মনে নেই আপনার কাছে প্রতিদিনই দুধ নিই আপনি রাস্তা দিয়ে যান আপনার সামনে প্রতিদিনই দুধ নিই আমরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পারছি হ্যাঁ আপনি প্রতিবারে দুধ দেন সে ঠিক আছে কিন্তু এইবারে আপনি কী দুধ দিলেন আমাকে আপনার দুধ খেয়ে আমার একটা শিশু খুবই অসুস্থ হয়ে পড়েছে আপনাকে কী বলি বলুন তো আপনি কী ধরনের মানুষ আপনি এইভাবে দুধ দিলেন আমাকে এরকম হ্যাঁ হ্যাঁ তা আপনি যাই বলুন সে আপনি যাই বলুন আমি তো আর দেখতে যাচ্ছি না আপনি কীভাবে কী করছেন এবারে আপনার দুধ খেয়ে আমার শিশু অসুস্থ হয়ে পড়েছে না না শুনুন আমি ঠিকই বলছি আমি আমি কেন আপনাকে মিথ্যা মিথ্যা কথা বলতে যাব বলুন তো আপনার দুধ খেয়ে আমার বাচ্চাটা বা শিশু অসুস্থ হয়ে পড়েছে খুবই অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে হাসপাতালে সে ভর্তি আছে আপনাকে বলাটা জরুরি বলে মনে হল তাই আমি আপনাকে বলছি এবার বলে দিচ্ছি আপনি যাতে এরকম আর যেমন না করেন কিন্তু আপনার কিন্তু আপনার ব্যবসা ঠিক আছে মানছি কিন্তু আপনি এইরকমভাবে ব্যবসা চালাচ্ছেন এটা কি উচিত আপনিই একটু ভেবে দেখুন দেখুন আমি আপনি থানায় গেলেন সেই আপনিই ভুল প্রমাণিত হবেন থানায় আপনাকেই দোষারোপ দেবেন কিন্তু আপনি আপনার ভুল সেটা আমি বলছি না কিন্তু আপনার হয় তো ভুলবশত কিছু ভুল হয়েছে ধরুন আপনি দুধ নিয়ে আসছিলেন আপনার ঢাকনা হয়তো খোলা ছিল হয়তো তার মধ্যে কিছু পড়ে গিয়েছিল ও এবারে সেটা ঠিক খোঁজ নেওয়া হয়নি ও ঠিক আছে একদিন তাহলে দেখা করলে ভালো হতো ঠিক আছে আপনি তাহলে একদিন আমাকে সময়মতো দেখা করবেন আপনার তারপরে ব্যাপারটা আমি আপনাকে বুঝিয়ে দেবো